আমার জীবিকা হল ব্যবসা ব্যবসা এখনকার দিনে প্রায় অনেক মানুষই করে থাকেন সবাই তো আর চাকরি পান না কিন্তু আমি যেহেতু বেশি দূর পড়াশোনা করিনি সেই সুবাদে বাবার একটি ব্যবসা ছিল সেটি হচ্ছে ওষুধের দোকান সেই ওষুধের দোকানটি আমি চালাই আমার সাথে কিছু কর্মচারী আছেন সেখানে কিছু ডাক্তার আসেন রোগী দেখেন ওঁরা কিছু ওষুধ লেখেন প্রেসক্রিপশানে সেই ওষুধ আমার দোকান থেকে রুগীরা কেনেন কেনার সাথে সাথে আমার তাতে কিছু আর্থিক লাভবান হয় সাথে সাথে আমার সাথে যারা কাজ করেন ওঁদেরও আর্থিক সমৃদ্ধি হয় এইভাবে আমি আমার ব্যবসাটাকে ব্যবসা বলে মনে করি না এটা আমার জীবনের অঙ্গ হিসাবে আমি মনে করি